আজ ভারত যে সবচেয়ে বড়ো পরিবেশগত সমস্যার সম্মুখীন হতে চলেছে কারণ কারণ গাছ গাছ কাটা গাছ কাটার ফলে গাছ কাটার ফলে পৃথিবীতে গরমের পরিমাণ বাড়ছে জো বৃষ্টিপাতের পরিমাণ কমছে বৃষ্টিপাতের পরিমাণ কমার ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমার ফলে যত পুকুর নদী নালা সব এসবে জলের পরিমাণ কমে যাচ্ছে এর ফলে জলচর প্রাণীরা বিলুপ্ত হয়ে যাচ্ছে দিন কে দিন আর বিলুপ্ত হয়ে যাচ্ছে দিন কে দিন আবার আমি যেহেতু পুরুলিয়া জেলার বাসিন্দা আগে পুরুলিয়া জেলার খুব ঘন জঙ্গলের মতো ছিলো এখন জনসংখ্যা বাড়ার ফলে সব গাছ কেটে ফেলে ঘরবাড়ি তৈরি করা হচ্ছে এর ফলে এর ফলে পরিবেশের উপর খুব প্রভাব পড়ছে প্রভাব পড়ছে পরিবেশ নদী পরিবেশ নদী নালা সব শুকিয়ে যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে আগে যেভাবে গ্রীষ্মে গরম গ্রীষ্মে গরম শীত বর্ষায় বৃষ্টি শীতে ঠাণ্ডা দেখা যেত এখন সেভাবে দেখা যায় না কারণ এখন প্রতিটা মাসই গরম আর শীতে প্রতিটা মাসই গ্রীষ্ম ছাড়া প্রতিটা মাসই গরম আর শীতকালে প্রচুর ঠাণ্ডা দেখা যাচ্ছে